হ্যাঁ আমি মনে করি সংবাদমাধ্যমগুলো সত্যি আমাদের গ্রামীণ এলাকা নিয়ে যথেষ্ট সমস্যা দেখায় এবং আমাদের গ্রামে যখন আমাদের কোনো দুর্যোগ আসে তখনই আমাদের সংকট জিনিসটা নিয়ে ওরা তুলে ধরে এবং আমরা বিপদে আছি বা আমাদের খারাপ কিছুর আমাদের সঙ্গে কিছু খারাপ কিছু ঘটেছে সেগুলোই নিয়ে ওনারা তুলে ধরেন কিন্তু আমাদের গ্রামে বা আমাদের গ্রামীণ কৃষি সমাজ নিয়ে এবং আমাদের উন্নতি নিয়ে কখনও ওনারা তুলে ধরেন না এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও লক্ষ করে দেখেছি সংবাদমাধ্যম জানেন জানছেন জানার পরেও আমাদের সেই সংবাদমাধ্যমগুলো কোনো ধরনের কোনো পরিষেবা তারা দিচ্ছে না হ্যাঁ এবং গ্রামের সমস্যার জিনিসটাই শুধু তুলে ধরছে এবং আমাদের সুফল যেটা আমরা পাচ্ছি সেই সুফলের কোনো কিছুই তারা সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখায় না এবং জানায়ও না